আমার বাগানে রোপণ করা নিজের হাতে গাছপালা দেখে আমি খুবই আনন্দিত হই গাছগুলিকে বাড়তে দেখে আমার খুব সুন্দর লাগে নিজের মনকে খুব মজার লাগে কারণ গাছপালাগুলি আস্তে আস্তে করে মাটি খুঁড়ে তাতে বীজ রোপণ করে আস্তে আস্তে বড়ো হয়েচে তাতে ঘাস ছিঁড়ে সার দিয়ে নানান রকমভাবে গাছগুলিকে বড়ো করা হয়েছে তাতে আস্তে আস্তে সবজির ফল ধরছে এবং পাড়ার সকলকে সেগুলি দেওয়া হয় নিজেরা প্রত্যেক দিন খাওয়া হয় নিজের হাতে লাগানো গাছ কোন মানুষের না আনন্দ লাগে আমাকেও আমার হাতের লাগানো গাছপালা দেখে খুবই আনন্দ লাগছে এবং গাছগুলিকে যখন বাড়তে দেখা হয় সবুজ তাজা প্রাণ দেখলে মনে হয় জীবন জুড়িয়ে যায় আর বিভিন্ন কবিদের কাস থেকেও শুনেছি যে এই সবুজ প্রাণের আনন্দ খুব ভালোই লাগে সবুজ মাঠ সবুজ গাছ ইত্যাদি দেখলে প্রাকৃতিক জিনিস বিশেষ করে দেখলে সব মানুষই খুবই আনন্দ পায় সেই রকম আমারও গাছপালাগুলি বাড়তে দেখে আমার খুব ভালো লাগে